পুরুলিয়া জেলায় যেই উৎসবগুলি পালন করা হয় তার মধ্যে অন্যতম হল ভাদু টুসু উৎসব এই উৎসবটি সাধারণত শীতকালে পালন করা হয় এখানে অনেকদিন ধরে ভাদু টুসুর অন্যরকম গান চালানো হয় এবং এই এটি কাসাই নদীর পাড়ে পিঠে খেতে খেতে উদযাপিত করা হয় তাছাড়াও এখানে আরেকটি উৎসব হল অসুর উৎসব অসুর উৎসব মানে হল এখানকার কিছু জাতি উপজাতিরা বিশেষ করে তফসিলি জাতিরা এই অনুষ্ঠান এই উৎসব পালন করে থাকে এটিতে দুর্গাঠাকুরের বদলে অসুরকে পুজো করা হয় অনেক বড়ো করে এই উৎসব পালন করা হয়